পশ্চিম বাংলার আইন ব্যবস্থা খাতায় কলমে যতই পরিষ্কার দেখানো হোক বাস্তবে কিন্তু তার ছবি পুরো পুরোটাই আলাদা থাকে যদি দেখা যায় পশ্চিম বাংলার পুরুলিয়া জেলার কথাই ভাবা যায় একবার এখানে পুলিশ যতটা সক্রিয় দেখানো হয় ঠিক ততটা আদৌ সক্রিয় হয় না যেরকম গ্রামাঞ্চলে যদি দেখানো যায় যেসব ধনী ব্যক্তি ব্যক্তিরা থাকে ধনী ব্যবসায়ীরা থাকে তাদের কার্যসিদ্ধি সিদ্ধি করার জন্য বেশিরভাগ সময়েই গ্রামের হোক কিংবা গ্রামের সামনাসামনি তাদের যারা শত্রুর মতো লোকজন থাকে তাদেরকে বেশিরভাগ জনকেই ছোটো ছোটো গাঁজা কেস দেওয়া হয় যেটা আর তারা অর্থের অভাবে কোনোমতেই আইনের লড়াইয়ে এগিয়ে যেতে পারে না আর ধনী ব্যক্তিরা সেখানে জিতে যায় আর আর একটা জিনিস হয় যেখানে রাজনৈতিক একটা প্রতিহিংসার ক্ষেত্রে এই আইনি ব্যবস্থাকে বেশিরভাগ সময়ে ভায়োলেট করা হয় যেমন কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল যে শাসকদলের লোক না হওয়ায় তাকে খুবই একটা গাঁজা কেস দেওয়া হয়েছিলো কিন্তু সেই লোকটাই যখন দু বছর পরে শাসকদলের হাত মেলায় পরের দিন পুলিশ জানিয়ে দিচ্ছে যে যে গাঁজা আমরা ধরেছিলাম সেখানে গাঁজার পরিমাণ খুবই কম ছিল আসলে দেখা যাচ্ছে যে দু বছর তার পুরোটাই বেকার চলে যায় আসলে আইনি ব্যবস্থা দেখতেই শুনতেই এতটা সুন্দর বাস্তবে কিন্তু তার আদৌ কোনো প্রতিফলন দেখা যায় না কিন্তু কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে পুরুলিয়াতে একটু নড়ে চড়ে বসেছে পুরুলিয়া পুলিশ এবং পুরুলিয়া প্রশাসন তাতে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে পুরুলিয়া পুলিশ সহায় বলে যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ সাপোর্টের কিছুটা হলেও পাওয়া যায় এবং পশ্চিম বাংলাতে আইনি ব্যবস্থায় রক্ষা না হলেও কোর্ট থেকেও লোক মানুষ আশা করছে যে এখান থেকেও কিছু পুলিশ সুরাহা না করতে পারলেও কোর্ট থেকে আমরা সুরাহা পেতে পারি